হ্যালো হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ রিপোর্টগুলো তো দেখেছি আপনার মানে ওই বেশি তেল মশলা এগুলো খাওয়ার জন্য এটা হয়েছে আপনি কি খেতেন বেশি মশলাপাতি মানে খাবার ও সেখানেই মানে প্রবলেমটা হয়েছে তার জন্যই মানে পাথরটা একটু বেড়ে গেছে আপনার পেটে তো ওটার জন্য মানে অপারেশনটা করতে হবে হ্যাঁ অনেকটা বেড়ে গেছে আপনার ওই খাবারগুলো খাওয়ার জন্য হ্যাঁ সেইগুলো তো অবশ্যই খেতেই হবে ভালো করে টাইম টাইমে ও তাহলে আপনি মানে ওষুধটা একটু কম করে দিন খাবার যেটা যেটা মানে বেশি ইম্পর্ট্যান্ট আছে সেগুলোই তাহলে খাবেন আর এমনি তো মানে অপারেশনটা তো করাতেই হবে তা না হলে ঠিক হবে না ও না আমি তো এখন একটু বর্ধমানের বাইরে রয়েছি আমি আমি পরের সপ্তাহে যখন আসবো তখন দেখা করবো হ্যাঁ আমি বাইরের পেশেন্ট দেখতে একটু ব্যস্ত আছি তাই জন্যে তাও আপনি মানে ওই যদি খাবার দাবারে একটু ইয়ে করুন তাহলেই ভালো হবে হ্যাঁ হ্যাঁ ওই মশলা ফসলা জাতীয় খাবারগুলোই মানে একটু কম খেলে হয় হ্যাঁ বেশি করে জল ফল জল খেতে হবে সেইগুলো তো আমি যখন আমি বর্ধমানে যখন আসবো তখন আপনাকে আমি সেটা বলে দেবো এসে আপনাকে একবার চেকআপ করবো তারপরে দেখে বলবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি পরের সপ্তাহে আসছি হ্যাঁ হ্যাঁ ওষুধগুলো টাইম টু টাইম খেয়ে নিন হ্যাঁ ওই আপনার কি যেন হচ্ছে বলুন তো ওইগুলো আপনি মানে ওতটা মনে করেননি তো দিয়ে পাথর মানে স্টোনগুলো একটু বেড়ে গেছে ওই জন্য হ্যাঁ হ্যাঁ ও তাহলে ওষুধগুলো হয়তো শেষ করে দিতে হবে দেখে তারপরে ঠিক আছে আমি তো আপনাকে চেকআপ করবো তারপর দেখে আমাকে সেইরকম দিতে হবে ঠিক আছে ঠিক আছে আমি এখন ব্যস্ত আছি তাহলে আপনাকে পরে আমি রাখছি হ্যাঁ পরে ফোন করবো ঠিক আছে হ্যাঁ রাখছি